হ্যাঁ আমি প্রিন্স কম্পিউটার থেকে বলছিলাম আচ্ছা আপনার আচ্ছা আপনার ফোনের নামটা বলুন কী ফোন আর কি আই কিউ জে সেভেন প্রো কতো দিন আগে আপনার ডিসপ্লেটা মানে ভেঙে গেছে আচ্ছা আপনি কি অরিজিনাল লাগাবেন নাকি ফেক লাগাবেন দেখুন আপনার যেহেতু কার্ভ ডিসপ্লে প্লাস সামনে ফিঙ্গার প্রিন্ট তাহলে আপনার মোটামুটি সাড়ে ছয় থেকে সাত হাজারের মধ্যে হবে হুম ছ হাজার টাকা মতো লেগে যাবে কী বলছেন দাদা বলুন ডুপ্লিকেট ডিসপ্লে লাগালে আপনার দু থেকে আড়াই হাজার টাকা মতো লাগবে না না ওরকম তো আপনি পাবেন না কারণ আপনার হচ্ছে ফেক ডিসপ্লেতেও আপনার ব্যাটারি পুরো চাপ পড়বে তারপরে সামনে ফিঙ্গার প্রিন্টটা সেভাবে কাজ করবে না ঠিক আছে প্রথম প্রথম হয়তো কিছু দিন কাজ করবে তারপরে কিন্তু কাজ করবে না ঠিক আছে আপনাকে আপনার যেহেতু নতুন ফোন কিনেছেন আপনি তাই এক কাজ করুন অরিজিনালটাই লাগান আমি সাড়ে ছ হাজার টাকা পারবো না কেন আপনার হচ্ছে আমাকে সার্ভিস সেন্টারে পাঠাতে হবে ঠিক আছে সার্ভিস সেন্টারেই ওইখানে ওটা ঠিক করে দেবে সাত হাজার টাকার মতোই পড়বে হ্যাঁ সে বুঝতেই পারছি যদি ভেতরে কোনো প্রবলেম হতো সেটা ঠিক করিয়ে দিতাম যেহেতু এটা আপনার হাত থেকে পড়ে গিয়ে ভেঙেছে এতো আমাকে এটা আমি পারবো না আমাকে সার্ভিস সেন্টারেই পাঠাতে হবে হ্যাঁ তাই জানাবেন ঠিক আছে